মোবাইল ফোন আমাদের কাছে এখন সব থেকে প্রয়োজনীয় একটা জিনিস মোবাইল ফোন ছাড়া আমরা অচল মোবাইল ফোন ছাড়া আমরা কয়েক সেকেন্ডও থাকতে পারি না আর মোবাইল ফোন হল আমাদের ছোটো থেকে একদম বড়ো পযন্ত সবার হাতে মোবাইল ফোনটা থাকে আর মোবাইল ফোন ছাড়া আমরা সত্যিই অচল হয়তো আগের জেনারেশনে মোবাইল ফোনটা অতটা চল ছিলো না কিন্তু এখন মোবাইলের চল অনেক হয়ে গেছে তার কারণ হল মোবাইলে আমরা কথা বলতে পারি মোবাইলে আম কে কেমন আছে সেটা আমরা জানতে পারি অন্য জনকে ফোন করে এই দেশ থেকে অন্য দেশে এই রাজ্য থেকে অন্য রাজ্যে আমরা ফোন করে জানতে পারি যে মোবাইল ফোনটা কতটা যে কার্যকর সেটা একমাত্র আমরা বুঝেছি আর আমরা এখন মোবাইল ফোনের যে নতুন সিস্টেম ভিডিও কল চালু হয়েছে আমরা এই দেশ থেকে অন্য দেশে বসে দেখতে পারি সে কী কাজ করছে বা এই রাজ্য থেকে অন্য রাজ্যে বসে দেখতে পারে সে কী কাজ করছে আর মোবাইলের যে ইন্টারনেট আছে গুগল সেই গুগল থেকে আমরা সারা দুনিয়ার সব খোঁজ জানতে পারি তাই আমরা সত্যি মোবাইল ছাড়া অচল আর আরও উন্নত যখন মোবাইল বেরাবে তাই বলবো মোবাইল ছায়া আমরা সত্যি অসোল আর মোবাইল ছাড়া আমরা কয়েক সেকেন্ডও থাকতে পারবো না